হ্যালো হ্যাঁ এটা কি ল্যান্ডলাইন পরিষেবা দপ্তর হ্যাঁ আসলে আমার আমি ফোন করছি খুবই একটা ইম্পর্ট্যান্ট কারণ এ কারণ আমার ল্যান্ডলাইন পরিষেবার যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে খুবই আমার খুবই সমস্যা হচ্ছে আমার আত্মীয় পরিস্বজন এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করতে যদি একটু সাহায্য করতেন আপনি সাহায্য করলে খুব ভালো হয় আমার ল্যান্ডলাইন পরিষেবা দপ্তর আমার হ্যাঁ যেহেতু আমার ল্যান্ডলাইন আছে এখনও আমি বিচ্ছিন্ন করিনি তো পরিষেবাটাও ভালো দেওয়া উচিত সেই হিসাবে আমি ফোন করেছি তো দয়া করে আমার যোগাযোগটা একটু ঠিক করে দিন যাতে আর বিচ্ছিন্ন না হয় আমার সমস্যা হচ্ছে খুব পরিবারে সবার সঙ্গে যোগাযোগ করতে

আপনি আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ খুবই ভালো হয় আমার যোগাযোগটা একটু তাড়াতাড়ি করে দিলে আমি আমি আমার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছি না এবং যোগাযোগ করলেও বিঘ্ন বিঘিন্ন ঘটছে সেটার জন্য আমি আপনার কাছে আবেদন করছি আপনি দয়া করে আমার ল্যান্ডলাইন পরিষেবাটা ঠিক করে দিন আমি যাতে আমি পরিবার পরিচাল যহেতু আমার দূরে সব আত্মীয় স্বজন আছে তার জন্যই আপনি সাহায্য করলে খুবই ভালো হয় তো দয়া করে আমার সাহায্য করুন আমার ল্যান্ডলাইন বিভিন্ন বিচ্ছিন্ন ঘটা থেকে আমার সাহায্য করুন আমি আমার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে চাই সেটাই আমি সাহায্য করুন এবং ল্যান্ডলাইন তো চারিদিকে বন্ধ হয়ে গেছে কিছু কিছু জায়গা আছে সেগুলোকে অন্তত সাহায্য করুন